পশ্চিমবঙ্গের বিভিন্ন সংবাদমাধ্যম বিভিন্ন ধরনের খেলাধুলা এবং বিনোদন সম্পর্কিত বিষয়গুলিকে বিভিন্নভাবে তুলে ধরে তাই পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমের যথেষ্ট এক্ষেত্রে গুরুত্ব এবং তাদের ধন্যবাদ প্রাপ্ত প্রাপ্য কারণ এই সংবাদ মাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমগুলি না থাকলে আমরা খেলাধুলো সম্পর্কে এতটা অবগত হতে পারতাম না তাই পশ্চিমবঙ্গের বিভিন্ন যে সংবাদ মাধ্যম এবং খবরের মাধ্যমগুলি রয়েছে বা বিভিন্ন প্লাটফর্মগুলি রয়েছে যেগুলির সাহায্যে আমরা খেলা ও বিনোধন সম্পর্কিত বিষয়গুলি পাই সেগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন খেলা যেমন ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন হকি ভলি এই খেলার বিভিন্ন টুর্নামেন্টগুলির সম্পর্কে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্রচার করে বা সংবাদমাধ্যম এগুলি সম্পর্কে খবর প্রচার করে বা কেউ কেউ তাদের অ্যাড এর সাহায্যেও বিভিন্ন চ্যানেলের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেয় এই ধরনের খবরগুলি ফলে তাদের ধী বিভিন্ন গুরুত্ব সম্পর্কে মানুষ অবগত হয় বা তাদের খেলাধুলার বিষয় সম্পর্কে মানুষ জানতে পারে এই ধরনের খবরগুলি যথেষ্ট মানুষের কাছে গুরুত্বপূর্ণ বা গুরুত্ব এর বিভিন্নভাবেই রয়েছে এছাড়াও বিনোদনের বিষয়গুলিও যথেষ্ট অন্যান্য বিনোদনের বা বিভিন্ন বিষয়গুলিও এক্ষেত্রে যথেষ্ট উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে এবং সংবাদমাধ্যম এগুলিকে যথেষ্ট ভালোভাবেই পরিবেশনা করে